হ্যাঁ হ্যাঁ বলুন কে বলছেন ও আচ্ছা হ্যাঁ এখানে জন্মদিন টন্ম সবের সমস্ত রকম গিফট আইটেম সবই পেয়ে যাবেন আপনি কী কী দরকার বলুন মোটামুটি আপনি যদি এই ধরুন পাঁচ সাতশো টাকা দেন তাহলে মোটামুটি একটা আইটেম চলে আসবে মানে বার্থ বার্থডের গিফট তো তাই তো হ্যাঁ পাঁচ সাতশো টাকার মধ্যে হলে মোটামুটি বার্থডে গিফট একটা ভালো রকম হয়ে যাবে হ্যাঁ বড় ধরনের ফটো ফ্রেম আছে যেখানে মানে যেখানে মাঝখানে রয়েছে একটা চার কোণে একটা ফটো ফ্রেম পাবে যেখানে আপনাদের বন্ধুদের সবারই ছবি লাগানো হবে এবং তার পাশে পাশে ছোটো ছোটো আরও অনেকগুলো ফ্রেম দেওয়া আছে যেখানে আপনার বন্ধুর মানে অনেক রকমের ছবি লাগানো যাবে আর কি সাইডে বুঝতে পারছেন ওই সেটগুলো মিনিমাম হাজার দেড় হাজার থেকে শুরু মানে ননস্টিকের যেসব মানে জিনিসপত্রগুলো আছে না ননস্টিকের ওই ফ্রাই প্যান ননস্টিকের কড়াই ওই সব সব প্রায় হাজার থেকে শুরু মোটামুটি হ্যাঁ আপনি বলুন না কোন জিনিসটা লাগবে আনিয়ে দেবো ব্ল্যাঙ্কেটে ব্ল্যাঙ্কেট আপাতত আমি খুব বেশি রাখি না ঠিক আছে ওটা আনিয়েছিলাম ওই তিন চারটে মতো যদিও সেগুলো বিক্রি হয়ে গেছে তো তুমি যদি বলো ওরকম কিছু লাগবে তাহলে আমি আনিয়ে দেবো আর যদি সে রকম কিছু করতে হয় যে মাঝে হ্যাপি বার্থডে লেখা থাকবে বা কিছু সেরকম বললে না হয় আমি অর্ডার দিয়ে করিয়ে দেবো অসুবিধা নেই হ্যাঁ না না ওই তো বললাম তো আনিয়ে দিতে পারব কিন্তু ওটা আমার কাছেও ছিল কিন্তু খুব বেশি থাকে না কারণ ওটা তো ধরো স্টেশনারি দোকানে তো এমনিতে ব্ল্যাঙ্কেট খুব একটা বেশি থাকেই না ওই জন্যই আর কি মানে আনিয়েছিলাম খুব কম রেখেছিলাম আর কি ওটাও বিক্রি হয়ে গেছে এবার তোমাকে আমি দেখিয়ে দিতে পারব জিনিসটা কেমন ছবিতে আর তুমি যদি নিতে চাও তাহলে আমাকে একটু বলবে আমি না হয় অর্ডার দিয়ে আনিয়ে দেবো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এসো হুম হুম